আমার সদ্য পড়ে শেষ করা বইটি হলো মনীষীদের জীবনী এই মুহূর্তে লেখকটার নাম আমি বলতে পারছি না তবে সেখানে আমি সমস্ত মনীষীদের কম বেশি সব মনীষীদের জীবনী সেখানে দেওয়া আছে আর আমার ময়ি মনীষীদের জীবনী সম্পর্কে জানার খুবই আগ্রহ তো সেখানে মহীয়সী রোকেয়ার জীবনী মাদার টেরেজা স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ নেতাজি সুভাষচন্দ্র বসু তার পরে রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কাজী নজরুল ইসলাম আরও অনেকে এ পি জে আব্দুল কালাম প্রত্যেকের জীবনের সম্পর্কে আমি পড়েছি মানুষের যেসব মনীষীরা যেসব মনীষীদের সমাজে প্রচুর অবদান রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রয় তো এইসব মনীষীদের জীবনী পড়লে না আমাদের সমাজের প্রতি একটা দায়িত্ব যেটা সমাজের প্রতি যে একটা দায়িত্ব আছে আমাদের একটা চেতনাবোধ নিজেদের মধ্যে জাগিয়ে তোলে যে হ্যাঁ আমাদের ও সমাজের প্রতি একটা দায়িত্ব আছে হ্যাঁ তো যে চেতনাবোধটা সবার থাকে না মনীষীদের জীবনী পড়ার ফলে মেরুদণ্ড যারা অমেরুদণ্ডী মানে মেরুদণ্ড থাকা সত্ত্বেও যারা ঘুমিয়ে থাকে সমাজের প্রতি কোনো দায় দায়িত্ব পালন করে না তারা যদি মনীষীদের বই পড়ে হ্যাঁ তাদেরও মানে যে আমারও মেরুদণ্ড আছে আমিও একটা মানুষ আমারও সমাজের প্রতি একটা দায়িত্ব আছে তো সেই বোধটা তাদের জেগে উঠবে মাদার টেরেসার জীবনী পড়ে তো ভীষণ ভালো লাগল আর এ পি জে আব্দুল কালামের যে কঠোর জীবন সে সম্পর্কে পড়েছি ওনার যে বিজ্ঞান সাধনা সে সম্পর্কে পড়েছি তো এগুলো পড়ে আমাদের একটা আলাদা রকমের প্রেরণা জোগায় মনীষীদের জীবনে একটা আলাদা রকমের প্রেরণা যোগায় আমাদের আর যে প্রেরণাটা আমি ওনাদের কাছ থেকে পেয়েছি ওনাদের জীবনে পড়ে জীবনী পড়ে পেয়েছি আর আমি চেষ্টা করি হয়তো ওনাদের মতো বিভিন্ন মনীষীদের মতো হয়তো হতে পারব না কিন্তু আমি আমার মতো করে একজন সৎ মানুষ হয়ে থাকার চেষ্টা করব এবং সমাজের জন্যে কিছু করার চেষ্টা করব আমার মধ্যে যেন সব সময় চেতনা বহুত কাজ করে